হ্যালো কে বলছেন হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ ম্যাডাম বলবেন না আর ওই প্রচুর বদমাইশ ছেলে সারা দিন চার দিকে ছুটাছুটি করে এখন পায়ে আঘাত পেয়েছে দিয়ে তিন চার দিন আজ মানে কোথাও খেলতে বেরোয়নি কিছুই না বাড়িতেই রয়েছে ওই জন্যে মানে ছেলেকে স্কুলেও পাঠাতে পারছি না আমি হ্যাঁ এখন আমার ছেলে আগের থেকে হ্যাঁ এখন আমার ছেলে অনেকটাই সুস্থ আছে পায়ের ব্যথাটাও কমেছে তাহলে ম্যাডাম খেলাধুলো কবে থেকে শুরু হচ্ছে আচ্ছা ছেলেকে বললাম আমার ছেলে তো আমার ফুটবল খেলতে ভালোবাসে তাহলে ফুটবল খেলা হবে স্কুলে হুম হ্যাঁ ম্যাডাম যাব আর কালকে ভাবছি কালকে একবার ছেলেকে নিয়ে স্কুলে যাব তাহলে কটা নাগাদ যাব আমি স্কুলে আপনার সাথে দেখা করতে এগারোটা নাগাদ ঠিক আছে ম্যাডাম আমি যত তাড়াতাড়ি পারব ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে হুম